হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন তো আপনি কি ম্যাডাম না কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সামনের মাসে তো হ্যাঁ সামনের মাসে মানে পরীক্ষার পরে ইউনিট টেস্টের পরে তাই তো হ্যাঁ হ্যাঁ রাজি আছি রাজি আছি রাজি আছি আচ্ছা কোথায় যাওয়া হচ্ছে ম্যাডাম ও কাছেই তো হুম হুম এই যে

ও বেশ ঠিক আছে কীসে করে কীসে করে যাবে ম্যাডাম ওরা হুম ও বেশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশ আচ্ছা আমার যেটা বলার বিষয় যে কত করে চাঁদা লাগবে হুম হুম ও আচ্ছা আমরা কি যেতে পারি মানে অভিভাবকরা

আচ্ছা পিকনিকে কী কী মেনু হবে ম্যাডাম মানে কী কী খাবার দাবার হবে ও বেশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আর যেটা বলতে চাইছিলাম যে ওই সকালে কটায় বেরোবেন আটটার দিকে তাই তো বেশ আর কটায় বাড়ি ফিরবে ম্যাডাম বেশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো আমার একটা প্রশ্ন রয়েছে ম্যাডাম বলছি ওখানে কি ও কোনো খেলার সরঞ্জাম নিয়ে যেতে পারে লাফদড়ি ক্রিকেট ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আপনারা এটা ঠিক করে ম্যাডাম আমাকে জানাবেন তাহলে টাকাটা কদিনের মধ্যে দিতে হবে না হবে একটু আমাকে আরেকবার ফোনে হুম হুম হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এইটা কি ওই বাৎসরিক পিকনিক যেটা বছরে একবার হয় সেই পিকনিকটাই তো ও

বেশ ঠিক আছে ম্যাম ঠিক বেশ বেশ ম্যাডাম হ্যাঁ বেশ বেশ রাখছি ম্যাডাম হুম